আমাদের পাড়াতে একটা ধর্মীয় অনুষ্ঠান হয় নামগান এক সপ্তাহ ধরে চলে সেখানে আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি যেমন জলদান করা প্রসাদ বিতরণ করা এবং দুপুরে এবং রাতে অন্নভোগ বিতরণ করা করেছি এবং সমাজে এর আগে আমাদের এখানে আয়লা ঝড় আমফান মতো ঝড় হয় সেই ঝড়ে প্রচুর ক্ষতিগ্রস্ত হয় সেসময় আমি পঞ্চায়েতের মাধ্যমে সমাজ বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে আমি মানুষ যে সমস্যার সম্মুখীন হয় যেমন কারও ঘর বাড়ি ভেঙে যায় রাস্তাঘাট ছিল না সেসময় তাদেরকে নিয়ে হচ্ছে ফ্লাড সেন্টারে পৌঁছে দেওয়া শুকনো খাবার দিয়ে দেওয়া যেমন পানীয় জল ছিল না পানীয় জলের ব্যবস্থা করা এমন ধরনের প্রচুর কাজ করেছি বিভিন্ন সময়ে এবং